আমাদের ঝাড়গ্রাম জেলার প্রাথমিক চিকিৎসা বলতে আমাদের প্রথমেই যে মনে আসে হাসপাতালের কথা এখানে কিছু হলেই আমরা বিস্তর রুগীকে ওখানে নিয়ে আসি এবং সেখানে তাড়াতাড়ি ডাক্তারের মাধ্যমে নানাধরণের চিকিৎসার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয় এবং তাকে স্যালাইন অক্সিজেন সমস্ত কিছু দিয়ে রুগীটিকে আবার পুনরায় সুস্থ করে তোলা হয় স্থানীয় মানুষের কাছে এটা খুব উপযোগী কেননা এটা না থাকলে মানুষের খুব অসুবিধা হতো কোভিড মহামারীর সময়ও এই হসপিটাল খুব আমাদের পরিষেবা দিয়ের দিয়েছে কেননা এই সময় রুগীদের মানসিক এবং শারীরিক দুটিরই অসুবিধা ছিল এই অসুবিধাগুলি মহামারীকে মুক্ত করে এবং মানুষকে রোগ মুক্ত করে তাদেরকে কাটিয়ে তুলেছে তার সঙ্গে নার্স ডাক্তারেরাও খুব সহযোগিতা করেছে তাই তারা সুস্থ হয়ে যে যার বাড়ি ফিরে গেছে